হ্যাঁ আমি খেলা খেলেছি পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের গ্রামীণ খেলা একটি হলো লুকোচুরি খেলা তো এই খেলা একজন চোর হয় তো প্রথমে যে চোর সে একটা জায়গায় থাকে এক থেকে দশ গুনবে তো তার মধ্যে আরও সবাই যারা লুকোচ্ছে সব লুকিয়ে পড়বে তো যে চোর যাবে তার কাজ হলো সবাইকে খুঁজে বার করা এবং সবাইয়ের নাম ধরে তাদেরকে ধরা এবং যাকে প্রথম নাম ধরবে বা দেখা পাবে সেই পরে চোর যাবে এবং যদি কেউ পেছন দিয়ে তার অজান্তে চোরের অজান্তে তার গায়ে হাত দিয়ে ধাপ্পা বলে তো আবার তাকে পুনরায় চোর যেতে হবে তো এই খেলাটি আমাদের পশ্চিমবঙ্গে ভিশা বিশালভাবে চলছে তো এই খেলা অনেক পুরোনো খেলা তো এই খেলা আমরা খেলি আর এই খেলা আমরা খেলেছি তো এই খেলার সম্পর্কে আমার এই জ্ঞান তো এই খে